হ্যালো আপনি কি লোকনাথ ট্রাভেলস থেকে কথা বলছেন আমি গতকাল একটা গাড়ি বুক করেছিলাম আমরা রবিবার দক্ষিণেশ্বর যাব বলে বলছি ওটা একটু বাতিল করে দিন প্লিস আসলে আমাদের পরিবারের একজন খুব অসুস্থ হয়ে পড়েছে তাই জন্য আর যাওয়া হবে না হ্যাঁ পরে গেলে আপ আবার বুক করে নেব বলছি কাল আপনাকে হাজার টাকা দিয়ে বুক করেছিলাম তো ওটা একটু রিফান্ড করে দিলে ভালো হয় হ্যাঁ ধন্যবাদ দাদা